হ্যাঁ অদৃজার মা বলছেন আমি স্কুল থেকে বলছি আপনাকে কখন থেকে ফোন করছি বলুন তো আপনার ফোনটা কিছুতেই লাগছে না ফোনটা আপনারা কাছে রাখেন না কেন বলুন তো যে নাম্বারটা দিয়েছেন ফোনে সে নাম্বারটা তো সবসময় যেন পাওয়া যায় সেরকমভাবে চেষ্টা করতে হবে যে নাম্বারটা দিয়েছেন আপনাদের কখন থেকে ফোন করছি ফোনটা লাগতেই চাইছে না লাগতেই চাইছে না হ্যাঁ কিন্তু বাইরে বেরোলে তো ফোনটা সাথে নিয়ে বেরোনো দরকার বাচ্চাটা তখন থেকে কষ্ট পাচ্ছে বাচ্চাটার কত শরীর খারাপ একটু কি খেয়ালও রাখেন না কি আপনারা কেন ওর পেটে ব্যথা খুব বলছে বমি সকাল থেকে নাকি পেটে ব্যাথা বলেছে তাও আপনি স্কুল পাঠিয়ে দিয়েছেন বাচ্চার বেচারা মেয়েটা কখন থেকে কষ্ট পাচ্ছে বমি করে দুবার তিনবার বমি করলো পেটে ব্যথা পেটে ব্যথা করে কাঁদছে বাচ্চা মেয়ে ক্লাস ওয়ানে পড়ে এমন আর কি বয়স তাতে যদি ওর এরকম করে স্কুলে এসে কষ্ট কষ্ট পায় আর আপনাকে কখন থেকে ফোন করছি হ্যাঁ আপনার ফোনও লাগে না কিছু না আপনি তাড়াতাড়ি এসে বাচ্চাটাকে নিয়ে যান তাড়াতাড়ি এসে নিয়ে যান বেচারা অনেকক্ষন ধরে কষ্ট পাচ্ছে তাড়াতাড়ি আসুন এসে নিয়ে যান আপনারা আমরা কিছু সাময়িক কিছু ওষুধপত্র দিয়েছি কিন্তু বাচ্চাটাকে তাড়াতাড়ি নিয়ে গিয়ে একটু ডাক্তারের কাছে নিয়ে যান বাড়াবাড়ি হওয়ার আগে অনেকবার দুই তিনবার চারবার বমি করলো বাচ্চাটা হ্যাঁ ওআরএস তো দিয়েছি সাময়িক কিছু ওষুধপত্র তো দিয়েছি কিন্তু তাওতো দরকার বাচ্চাটাকে ঠিকঠাক মতো চিকিৎসা তাহলে আপনি তাড়াতাড়ি আসুন বেশি সময় নষ্ট করবেন না তাড়াতাড়ি এসে বাচ্চাটাকে নিয়ে যান ডাক্তারের কাছে একবারে এখন থেকে সোজা ডাক্তারের কাছে নিয়ে গিয়ে দেখান আরো আগে আসার চেষ্টা একটু করুন করলে ভালো হয় কারণ বাচ্চাটা খুবই কষ্ট পাচ্ছে অনেকক্ষন ধরে কান্নাকাটি করছে ঠিক আছে রাখুন